আমি আজ রাত বারোটার সময় দমদম যেতে চাই আমার ফ্লাইট রাত বারোটা পঁয়তাল্লিশে আমি পাতিখালি থেকে দমদম পর্যন্ত যাওয়ার জন্য একটি ক্যাব বুক করতে চাই এবং বারোটার সময় আমার কোনো গাড়ি পাবো কি না প্লিজ একটু আমাকে জানান এবং আমি পাতিখালি থেকে উঠব